পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা শিক্ষার ঘাটতি এবং শিক্ষাকে ধরে রাখার সমস্যা মোকাবিলা করার জন্য যেটি প্রথমেই করতে হবে সেটি হলো যে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষকদের যে বুদ্ধিমত্তা সেটাকে বাড়াতে হবে যার মাধ্যমে তাদের তারা তাদের ছাত্রছাত্রীদের আরো ভালোভাবে পড়াশোনা করাতে পারবে এবং ছাত্রছাত্রীদের মধ্যেও তাদের বুদ্ধিমত্তা প্রসার করতে পারবে এবং তাছাড়াও যে শিক্ষকদে ব্যব শিক্ষক ধরে রাখার যে সমস্যা সেটাকে মোকাবিলা করার জন্য শিক্ষক ইউনিয়ানও তৈরি করতে হবে যেখানে শিক্ষকদের মধ্যে একটি দল তৈরি হবে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো আদান প্রদান হবে যার মাধ্যমে তারা একে অপরের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলো পাবে এবং যেটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নতি করতে সাহায্য করবে এবং সেই উন্নতির মাধ্যমে বুদ্ধিমত্তার প্রসার হবে এবং সেটা খুব ভালোভাবে প্রসারিত হয়ে থাকবে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়ে থাকবে